আমার বাগানের আশেপাশে অঞ্চলে গাছপালা লাগাব কারণ আমার বাগানের আশেপাশে অঞ্চলে অনেক ফাঁকাই পড়ে আছে তো সেখানে যদি গাছ লাগাই তো সেখানে গাছটা আজকে না হয় দশ বছর পর কুড়ি বছর পর যখন গাছটা বড় হবে অনেক বড় হয়ে পুরো এরিয়াটা ছায়া করবে গরমকালে তো গরমকালে যখন ছায়া করবে কোনো মানুষ যদি পথ পথ দিয়ে যায় ছায়াতে বসতে পারবে এবং ওখানে অনেক গরু ছাগলও বসতে পারবে গরমে পাখি অনেক বাসা বাঁধবে এবং গাছ গাছ লাগালে আমাদেরও সুবিধা আছে আমরা ফুল পাব ফল পাব ছায়া পাব প্রধান যেটা অক্সিজেন পাব আমাদের যেটা এখন খুবই দরকার কারণ এখন চারিদিকে যত বড় বড় পুরনো গাছ ছিল সব কটা গাছই প্রায় কেটে দিয়েছে গাছ এখন পুরো বিলুপ্ত আমাদের এখানে তো সেখানে যদি আমি গাছ লাগাই আমি কেন সবাই যদি লাগায় তাহলে সেটা আবার আগেকার মতন আমরা স্বচ্ছভাবে থাকতে পারব আমাদের অক্সিজেনের কম হবে না যখন এখন যেমন অক্সিজেন খুবই কম আছে আমাদের বায়ুতে তখন সেটা হবে না গাছ লাগালে গাছে গাছরা আমাদের অক্সিজেন দেবে তো অক্সিজেনের লেভেলটাও বেড়ে যাবে আমরা সুস্থ থাকতে পারব